যোগাযোগের মাধ্যম শুধুমাত্র ভাষা নয় আকারে ইঙ্গিতে অনেক কিছু বোঝানো যায় ভাষাটা বাংলাই হোক বা অন্য কিছু যেখানে কোনোরকমভাবেই কোনোরকম কথা বলার অসুবিধা থাকে সেইখানে আকারে ইঙ্গিতে নিজের প্রয়োজন বুঝিয়ে নেওয়া যায় এবং শুধুমাত্র চোখের দৃষ্টিতে ইশারাতেও অনেক কথা আমরা বুঝিয়ে দিতে পারি আমাদের পছন্দ অপছন্দ এমনকি প্রয়োজন অব্দি